বলছিলাম কী আমরা বিকাশপুরে যাব তোমাদের গাড়িটা পাওয়া যাবে কবে তা হলে গাড়ি হচ্ছে ছাড়বে ও সেখানে তা হলে হচ্ছে ছাড়বে সেখানে তা হলে কিরকম কী জায়গা ঘোরানো হবে কোথায় থাকা হবে আমরা ওই দশ জন যাব সেখানে হোটেলের তা হলে খরচা তা হলে রাত্রেই গাড়ি ছাড়বে

ও সব খরচাই তা হলে তোমাদের